আমার এলাকায় শিল্প কারু শিল্প বিভাগ রাজ্যের অন্যান্য সেক্টরকে প্রভাবিত করে কারণ এখানে যে সমস্ত ফ্যাশানের কাজ আছে চারদিকে তা মনে হয় যে অন্য জায়গার থেকে অনেক উন্নত এবং বাড়ি বা হোটেলে ডিজাইন এখানে খুব সুন্দর আর বিজ্ঞাপন বিজ্ঞাপন তো প্রত্যেকটা ক্ষেত্রেই ঘটনাবলিকে নির্দেশ করে যে বিজ্ঞাপন দেওয়া হয় এখানে ছোটো ছোটো ঘটনাকেও মোটামুটি লোকের মধ্যে জানানোর জন্য বিজ্ঞাপন দেওয়া হয় এছাড়াও চলচ্চিত্র জগৎ এই পূর্ব মেদিনীপুরের দীঘায় সবাই আসে এখানে শুটিং করতে সিনেমার জন্য এবং এই দীঘায় কতো লোক বেড়াতেও আসে এসে নিজেদের মধ্যেই ভিডিও বানায় এবং খুব ভালোভাবে দীঘার প্রাকৃতিক সৌন্দর্যকে মর্যাদা দেয় এইভাবেই ফ্যাশান ডিজাইন বিজ্ঞাপন ও চলচ্চিত্র এলাকার শিল্প ও কারু শিল্প বিভাগ রাজ্যেরও সেক্টরকে প্রভাবিত করেছে